হ্যালো কে বলছেন নিরাজ মানে হ্যাঁ স্যার বলুন ঠুকে দিয়েছে গাড়ি গাড়ি রাস্তাতে ছিলো আমি তো ওই বাড়িতে নেই এসছি এক জায়গায় আচ্ছা স্যার এক্ষুণি যাচ্ছি ঠিক আছে কটার সময় যাবো আধা ঘন্টা এক ঘন্টার ভেতরে একটু তো যেতে হবে এসছি এক জায়গায় না না চলে এসছি অনেক দূরে আছি হ্যাঁ দাদা একটুখানি লেট করলে কী হয়

এই দশ মিনিট লেট করো আমি যাচ্ছি এক ঘন্টা দশ মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা সবাই মিলে আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে তা রাখছি